ক্যাবটি আমি দুপুর সাড়ে বারোটা নাগাদ সময় এবং স্থান নির্দিষ্ট করে বুক করেছিলাম কিন্তু পনেরো মিনিট যাবৎ পেরিয়ে গেছে কিন্তু ক্যাবটি এখনও এসে পৌঁছায়নি ফলে আমি আমার বুকটা বাতিল করলাম